হ্যাঁ আমি স্বেচ্ছা সেবক বা কোনো উপায় ফেরত দেওয়ার উদ্দেশ্যে বিশেষ ভাবে একটি ট্রিপ করেছি আমাদের বার্নপুরে যখন কোনোরা ভাইরাস পুরো পৃথিবীতেই ছড়িয়ে ছিল তখন আমাদের বার্নপুরে একটা ক্যাম্প লেগেছিলো যাতে আমরা করোনা ভাইরাসের জন্য একটা টীকা দিতে পারি লোকেদের করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা একটা টীকা দিয়েছিলাম সেই ক্যাম্পে খুব ভালো লেগেছিলো অনেক লোকেরা এসেছিলো সেই টীকাটা নিয়ে নিলেন এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পেয়েছিলেন